আমাদের বাঁকুড়া জেলায় অনেকগুলোই পর্যটন কেন্দ্র রয়েছে এবং আমাদের বাঁকুড়া জেলা এখানে বিখ্যাত রয়েছে এদের যে সমস্ত এখানে যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার জন্য যেমন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে জানাশুনা যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেটি হলো এইখানে শুশুনিয়া পাহাড় এছাড়াও অন্যান্য নানা ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে এখানে এইখানে যে শুশুনিয়া পাহাড়টি রয়েছে এটি প্রায় তিন চারটি ভাগে বিভিক্ত এবং এই মন পাহাড়গুলোর চূড়োতে রয়েছে মন্দির আর এইগানে খাওয়া দাওয়াটাও অনেকটাই আলাদা রকমের এইখানে যদি আপনি পাহাড়ের নিচেতে থাকেন সেইখানে নানা ধরনের খাদ্য যেমন মোরব্বা নানা ধরনের মিষ্টি এগুলো পেতে পারেন এছাড়া নানা ধরনের পাহাড়ি খাবারও খেতে পারেন এবং আপনি যখন পাহাড়ের উপরে উঠেন তখন এখানে ধারে পাশে নানা ধরনের পাহাড়ের মাঝে মাঝে নানা ধরনের শরবতের দোকান দেখতে পাবেন এছাড়া এখানের মানুষেরা বেশিরভাগ মানুষই পাহাড়ি এলাকা হওয়ায় পাহাড়িদের মতো জামা কাপড় পরে এবং এইখানের জামা কাপড়ের ধরন একটু আলাদা রকম এছাড়া এখানে গুড়ের জন্য বিখ্যাত এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে গুড় কেনার জন্য এছাড়াও রয়েছে সুভেনির এবং এখানে থাকা খাওয়াটা একটু আলাদা ধরনেরই